হ্যাঁ বলছি যে তোমার ওখানে কি ব্রয়লার পাওয়া যায় হ্যাঁ বো আমাকে কিন্তু পোল্ট্রি দিলে হবে না আমাকে ব্রয়লারই দিতে হবে কেন বলছি আমার মেয়ের বিয়ে হ্যাঁ কিন্তু আমার দুশো কেজি ব্রয়লারই লাগবে হুম এবার আর যেহতু আপনার ফার্ম আছে তাই আপনার কাছেই ফোন করলাম কেননা আ যে ফার্মের থেকে নিলে একটু কমের মধ্যে হবে হুম তা আপনি কিরকম রেটে নিচ্ছেন না আমি কাটা বাড়িতে অতটা নিয়ে গেলে তো কাটা তো অসুবিধা হবে আপনার ওখান থেকেই একদম কেটে নিয়ে যাবো হ্যাঁ সে তো দিতেই হবে কিন্তু একটু কম সম করে নেবেন হুম তা আপনি একটুখানি সেইভাবে নেবেন নইলে হাতে ষাট করে নেবেন হুম যেহেতু আপনার ওখান থেকে নিলে একটু কমের মধ্যে একটু পাওয়া যাবে আর ওখানটা একদম কেটে একদম সুন্দর করে এ করে আমার ওই দুমাস দুমাস বাদে করলেই হবে কিন্তু মুরগিটা একটুখানি বয়সও হতে হবে তিনমাসের বেশি হতে হবে কিন্তু শুধু ব্রয়লার কিন্তু হুম ঠিক আছে ঠিক আছে নাহলে হ্যাঁ অল্প বয়সে কিন্তু আমাকে দেবেন না সেইভাবে দেখুন আপনার সঙ্গে যোগাযোগ করছি করলাম যাতে একটু ভালো পাওয়া যায় আর একটু বয়সে বেশি হলে ভালো হবে মাংসটা ওই

হ্যাঁ হ্যাঁ সে তো দিয়ে দেবোই

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে